হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন বলছি দাদা ইয়ে আপনার রুম রেন্টের জন্য আপনাকে ফোন করেছিলাম আপনার কি আপনারা কি রুম রেন্ট দেন তো আপনার কিরকম কি বাড়ি আছে মানে রুমগুলো কেরকম আচ্ছা ফ্ল্যাট আছে কেরকম পরিবেশ

না অতটা বেশী বাজেট অতটা বেশী বাজেটের মধ্যে যাবো না মানে একটু নর্মাল বাজেটের মধ্যে যদি আর এমনি আমার ফ্যামিলি নিয়ে থাকবো আমি ঠিক আছে আর ডবল বেডরুম হলে ভালো হবে পায়খানা বাথরুম অ্যাটাচ হ্যাঁ তো তো বারন্দা থাকবে ফ্ল্যাটের মধ্যে চাইছি না ফ্ল্যাটের মধ্যে চাইছি না ফ্ল্যাট বাই হ্যাঁ এপার্টমেন্ট টাইপের আচ্ছা স্টেশন থেকে কতদূর এটা আচ্ছা ওই ওইখানকার আপনার এনভায়ারমেন্টটা কিরকম আচ্ছা মানে মানে এলাকাটা কিরকম মানে হিন্দু এলাকা না মুসলিম এলাকা তো মুসলিম পাড়া আচ্ছা এমনি আপনার রাত্রে ঢোকার কিছু ব্যাপার আছে নাকি মানে অনেক রাত হয়ে গেলে বা কোনো আত্মীয় স্বজন এলে আচ্ছা এমনি আপনার ভাড়া কত কি পরবে আচ্ছা বারো হাজার আচ্ছা আর এগ্রিমেন্টের কিছু ব্যাপার আছে নাকি এগ্রিমেন্ট মানে এগ্রিমেন্ট করতে হয় পেপার সেসব আসলে আমি সরকারী চাকরি করি তো সেই জন্যে আর কি রানিং ডেটে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি বাইরেও থাকি গুসকরার সাইডে থাকি হ্যাঁ রবিবারে তাহলে গেলে তালে মোটামুটি ধরে নিন ঐ সকালের দিকে কি হবে টাইম আপনার আচ্ছা আর এমনি আর জল টল এগুলো সব কোনো অসুবিধা হবে না তো আচ্ছা খাবার জল টল সব কোনো অসুবিধা নেই

ঠিক আছে তাহলে তাই হবে আমরা তাহলে এই সামনের রবিবারে আপনাকে একবারে শনিবারের রাতে ফোন করে নেবো যাওয়ার আগে হ্যাঁ আপনি রবিবারটাতে না আপনি যদি থাকেন তালে ভালো হবে আপনিই থাকবেন একটু একটু তাহলে দেখে দেবেন হ্যাঁ বুঝতেই তো পারছেন ফ্যামিলি নিয়ে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ